আমার কাছে লেখার জন্য সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে বর্তমানে সকলেই লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে কিন্তু লেখার যে প্রকৃত ঘরানা সেই ঘরানা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে এবং সেই হারিয়ে যাওয়াটাকে বাঁচাতে হবে এটাই আমার কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ এবং সেটা বাঁচাতে পারে একমাত্র যারা লেখালিখি করেন তারাই তাদের হাত ধরেই হবে এবং ক্রিয়েটিভ ব্লগ সম্পর্কে যদি বলি যেখানে উপযুক্ত সৃজনশীল বিষয় খুঁজে পাওয়া যাচ্ছেনা বর্তমানে সেই বিষয়ে খুব বেশি বিস্তারিত অভিজ্ঞতা সম্পন্ন আমি আমি নই